পশ্চিমবঙ্গ সরকার নিজের পশ্চিমবঙ্গ কে খেলাধুলোর দিক থেকেও পিছিয়ে রাখেনি পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ যাতে খেলাধুলোতে এগিয়ে যায় সেই জন্য এ রাজ্যের নানান জায়গাতে নানান জেলাতে বড় বড় স্টেডিয়াম তৈরি হয়েছে যেমন কলকাতার ইডেন গার্ডেনস পুরুলিয়ার তোমার ইনডোর স্টেডিয়াম এবং নানান জায়গাতে নানান রকম স্টেডিয়াম গড়ে তোলা হয়েছে এবং এখানে সরকারিভাবে এখানে খেলাধুলো শেখানো হয় যার ফলে মানুষের খেলার প্রতি আগ্রহ খুবই দ্রুত বেড়ে ওঠে এবং মানুষ নিজের খেলাধুলোর ফলে নিজের মানসিক এবং রাজ্যের নাম উজ্জ্বল করতে পারেন এবং এখানে যেহেতু খেলাধুলা হয় এবং সেই সেখানে খুবই কম সময়ে খুবই কম মূল্যের মধ্যে মানুষকে খেলাধুলোর জন্য তৈরি করা হয় যেমন ক্রিকেট ফুটবল হকি এবং নানান রকম জায়গাতে নানান রকম জিনিস শেখানো হয় যেমন পুরুলিয়াতে ইনডোর স্টেডিয়ামে খেলাধুলোতে ইনডোর খেলা তৈরি হয় এবং এখানের পাশে এমএসই ময়দানে পুরুলিয়াতে ক্রিকেট খেলা শেখানো হয় এবং ইনডোর স্টেডিয়াম ছাড়াও কলকাতার ইডেন গার্ডেনে এক বড় ক্রিকেট স্টেডিয়াম আছে যেখানে বিদেশ থেকে খেলা হয় আইপিএল ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ক্রিকেট চ্যাম্পিয়নশিপ এবং নানান রকম খেলা হয় এছাড়া পুরুলিয়ার নানান রকম ক্লাব যেমন মোহনবাগান এবং নানান রকম ক্লাব ফুটবলের দিক থেকেও এগিয়ে আছে